হ্যাঁ নমস্কার দাদা আমি আপনার সংস্থা থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম যেমন কোকাকোলা এবং অন্যান্য পানীয় সামগ্রী জুস আর বাটার মিল্ক এই সব পানীয়গুলো আপনাদের কি হোটেলে পাওয়া যায় এছাড়াও আমার এই সব পানীয়গুলো অনেক দরকার আজ ও কালকে আপনি কি আমার বাড়িতে এগুলো পৌঁছে দিতে পারবেন সেই সেই মর্মেই আপনাকে ফোন করা আর আপনি দ্রুত আমাকে জবাব দেবেন এই অপেক্ষায় থাকলাম